আমাদের আমরা যেহেতু বাঙালি তাই আমাদের বাংলা ভাষাটা হচ্ছে মাতৃভাষা এবং আমরা আত্মীয়তার অনুভূতি প্রকাশ করি এদিক থেকে যে আমরা বাঙালি নাচ গান কবিতা আবৃত্তি করে আমরা আমাদের আত্মীয়তা অনুভব করি আর কী